হ্যাঁ বলছি

কেন কী হয়েছে বলুন তো ভালো লাগে নি বলতে কীরকম ভালো লাগে নি হ্যাঁ আমি তো আপনাকে টাটকা মাংসই দিয়েছি আমি কোনও বাসি মাংস দেই নি বা সকালে কেটেছি বিকেলে দিয়েছি তাও নয় এরকম তো হ্যাঁ সাধারাণত এরকম তো হওয়ার কথা নয় আপনি তো সব সময়তেই এখান থেকেই নিয়ে যাচ্ছেন এরকম কমপ্লেন তো কোনোদিন আসে নি কারোর দ্বারাই হয়তো ভুলবশত কিছু হয়েছে সমস্যা সেটা আপনার দিক থেকেই হোক বা আমার দিক থেকেই হোক সেটা হয়েছে না আমার ফ্রিজে কিছু রাখা ছিলো না যে আমি আপনাকে দেবো হ্যাঁ এক্ষুনি কাটা ছিলো সেটাই দিয়েছি আপনাকে আমি আগের ফ্রিজে রাখা জিনিস আপনাকে কোনো দিন দিই নি হয়তো ভুলবশত কিছু হয়ে গেছে মিসটেক তো এখন আপনাকে কী করতে হবে আচ্ছা আমি আমার ছেলেদেরকে জিজ্ঞেস করবো যারা আমার এখানে কাজ করে তারা এরকম কিছু করেছে কি না তা আপনার দ্বারা কোনও ভুল হয় নি তো যে আপনি নিয়ে গেছেন এক সময় করছেন আরেক সময় হুম এটুক টাইমে তো খারাপ হওয়ার কথা নয় কিন্তু খারাপ যখন হয়েছে ঠিক আছে রাখছি তাহলে আচ্ছা